গত কয়েক দশক ধরে ভারতে অনেক রকম নতুন চাকরির এবং ভূমিকা এসছে অনেক রকমেরই চাকরি এখন দেখা যাচ্ছে তার মধ্যে কিছু উল্লেখযোগ্য যেমন রয়েছে ডিজিটাল মার্কেটার তাতে অনলাইন মার্কেটিং সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন এবং এসইওয়ের মাধ্যমে ব্যবসার প্রসার তারপরে যেমন রয়েছে কন্টেন্ট ক্রিয়েটার এখন নানান ব্ল ব্লগার ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের কাজ এরকম নানান ধরনের রয়েছে তারপর ডেটা সাইনটিস্ট ডেটা বিশ্লেষণ ও ব্যবসায়িক সিদ্ধান্তে সহায়তা ই কমার্স স্পেশালিস্ট অনলাইন স্টোর পরিচালনা এবং বিক্রয় বৃদ্ধির কাজ এরকম নানান ধরনেরই এখন নতুন চাকরি এসেছে তারপরে ভারতে তরুণরা জীবনে সাধারণত যে বিষয়গুলো খুঁজছে সেগুলো হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা স্থিতিশীল এবং ভালো আয় সম্পন্ন চাকরি যেটার এখন সত্যিই অভাব তারপর সৃজনশীলতা নিজেস্ব প্রতিভা দর্শনের সুযোগ তারপর লাইফ ব্যালেন্স কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও শখের প্রতি গুরুত্ব দেওয়া যেটা অগ্রগতির সুযোগ কেরিয়ারে উন্নতির সম্ভবনা এবং নো নতুন দক্ষতা অর্জনের সুযোগ প্রযুক্তি ও উদ্ভাবন নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনী ক্ষেত্রে কাজের সুযোগ এই প্রবণতাগুলি তরুণদের জীবন ও কেরিয়ারের লক্ষ্য এবং আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত করে